তাহলে আমরা কী করে লাভ করবো বলুন এতো দাম দিয়ে যদি নেই তালে মানুষকে কতো টাকা দিয়ে বেচবো আর আমরাও কতো লাভ করবো মানুষরা বলবে আমরাই তো ঠকাচ্ছি এরকমই বলবে মাছের আড়তে এতো দাম হয় আপনি একটু দাম কম করতে পারছেন না আচ্ছা কাতলা কতো আচ্ছা আর মৃগেল আচ্ছা ঠিক আছে দিয়ে দিন দেখি আচ্ছা আচ্ছা আচ্ছা তেলাপিয়া মাছ আছে তেলাপিয়া মাছ হ্যাঁ ওটাই দিন আরে মানুষ তো বেশি দামে নিতে চায় না আর বেশি দাম বললে আমরা যদি বলি আমরা আমরা যদি বলি বারো টাকা শ যদি বলি তাহলে বলবে এতো দাম তাই কী বলবে এখান থেকে যদি আমি দশ টাকায় নেই তাহলে আমি দু টাকা লাভ করছি তাহলে একটু যদি কম করতেন তাহলে একটু ভালো হতো আচ্ছা ঠিক আছে তেলাপিয়া মাছও তখলে দিয়ে দিন দশ কিলো মতো দিয়ে দিন ঠিক আছে আচ্চা ঠিক আছে